হ্যাঁ আমি এ বি পি নিউজ থেকে বলছি তো আপনাদের ওখানে যে ঐতিহ্যবাহী রথযাত্রা রথযাত্রা হচ্ছে সে বিষয়ে একটু যদি আমাদেরকে বলেন তাহলে খুবই ভালো হয় আমি এ কী এ বিষয়ে কিছু প্রশ্ন করব আপনাদের যদি আপনারা যতটুকু পারেন সেটুকু যদি বলেন সেটুকু খুশি হব আমরা তো আপনাদের রথযাত্রা কত দিনের হুম হুম

আচ্ছা আপনাদের এই রথযাত্রা আচ্ছা ধন্যবাদ ওই কত দিন ধরে এই অনুষ্ঠানটা চলে আচ্ছা আপনার আপনাদের মেলার আকর্ষণটা কী সব থেকে বেশি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা গিয়ে ওখানে সমস্ত খোঁজ আর সমস্ত খোঁজ খবর নিয়ে নেব আপনাকে অনেক ধন্যবাদ